আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা কারণ আমরা বাঙালি এই জন্যে আমাদের বাচ্চাদের বা শিশুদেরকে শেখাতে গেলে বাংলা ভাষাটাই শেখানো দরকার কারণ বাংলা ভাষা শিখলে তারা পাঁচটা জায়গায় গিয়ে কথা বলতে পারবে কোনো অসুবিধা হবে না আর